হ্যাঁ বল হ্যাঁ চ নিশ্চয়ই কেন না চ ঘুরতে যাই চ কী করবি বল

বলবি চ একটু সাইকেল নিয়ে বেরোচ্ছি সামনে ঘুরবো তারপর চলে আসবো আবার কী চল বিশাল ফ শালকেও বলছি বিশাল আছে রবীন্দ্র আছে ওদেরকেও ডাকি দিয়ে একসাথে সবাই মিলে ঘুরবো একটু ছবি টবি তুলবো সানসেটটা খুব দুর্ধর্ষ মানে সকাল সকাল বেরোবো বাইরে খাওয়া দাওয়া করবো দুবেলা আর বিকেলবেলায় ঘুরতে বেরিয়ে আসবো চ তো কাকে নিবি বল কাকে নিবি বল হ্যাঁ বিশাল কথা বলছিলাম রবীন্দ্রকে নিয়ে যাবি ও রবীন্দ্রকে নেওয়া হবে তিনজন গেলে চারজন গেলাম মজা হবে তবে বুঝতে পারলি তো সোহমকে আর তুহিনকে ডেকে নিচ্ছি ওরাও ভালো সাইকেল টাইকেল চালাতে পারে ওদের ভালো গিয়ার ফিয়ার আছে ঘুরে আসি ডায়মন্ড ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের নদী নদীটাও ঘুরে আসবো তাহলে একেবারে রোড থেকে ঘুরে টাকা ফাকা নিয়ে নেবো তোরা কিছু কিছু নিয়ে নিস অল্প অল্প করে সকালবেলায় চা টা খাবো তারপর তারপর ওই ব্রেকফাস্টটা বাইরেই করবো লুচি ফুচি খাবো তারপর দুপুরবেলা কোনো একটা হোটেল ফোটেলে খেয়ে নেবো তারপর বিকেল বিকেল বেরিয়ে আসবো তারপর সানসেটটা দেখবো দেখে চলে আসবো তাহলে বিকেলবেলা সার্ভিসিংয়ে চল তাহলে এই দোকানে সাইকেলটা একটু সারিয়ে ফারিয়ে নেবো ওদেরকেও ডেকে নিচ্ছি ফোন করে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে চল তাহলে লং ড্রাইভ হুম হুম হুম